ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপিত হয় এবং ছুটির দিনও উদযাপিত হয় তারপর পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা এটা পশ্চিমবঙ্গ বলে নয় সমস্ত বাঙালিদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো বাঙালিদের বারো মাসে তেরো পার্বেন তা সত্ত্বেও দুর্গাপুজোর প্রধান কয়েকটি বৈশিষ্ট রয়েছে এটি পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় ষষ্ঠীতে থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই পাঁচ দিন সবাই নতুন জামা কাপড় কেনে পূজার আগে থেকে শুরু করে ছোটোর থেকে শুরু করে বয়স্ক সবাই এই পূজায় যায় সকালবেলায় প্রতিদিন মায়ের ষষ্ঠীতে অঞ্জলি দেয় ষষ্ঠীতে সপ্তমীতে অষ্টমী নবমী দশমী সবাই অঞ্জলি দেয় এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় মেলার চারপাশে এখানে বিভিন্ন রকমের দোকান বসে খাবারের থেকে শুরু করে স্টেশনারি সমো বেলুনের দোকান সব কিছুর দোকান এখানে বসে সেই সঙ্গে এখানে বিভিন্ন রকম রাত্রে সন্ধ্যাকারের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ড্যান্স হাঙ্গামা নাটক যাত্রা তেমন সব মস্ত রকম কুইজ প্রতিযোগিতা সমস্ত রকম অনুষ্ঠান হয় ওর সঙ্গে পুরষ্কার বিতরণও অনুষ্ঠানও চলে পাঁচ দিন হওয়ার পরে সবাই আবার প্রতিমাকে বিসর্জন দেয় সেখানে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় খুব আনন্দ হয় যেমন দিয়ে সবাই যে যার মতো চলে আসে কাদা খেলা হয় প্রতিমা বিসজ্যনের দিন সবাই সাবাইকে কাদা ছোঁড়াছুঁড়ি হয় সবাই ঠাকুরকে আসছে বছর আবার হবে বলে বিসর্জন দেয় সেই সঙ্গে আরো অনুষ্ঠান আছে যেমন মনসা পূজা এখানে প্রথম প্রধানত আমাদের হিন্দুদের সর্প মানে সাপের দেবী তিনি ভাদ্র মাসে এটি অনুষ্ঠিত হয় অনেকে বাড়িতে রান্না পূজা থাকে সেগুলো রাত্রে রান্না করে রাখে সকালে সবাইকে নেমন্তন করে সবাইকে খেতে দেয় অনেকে এটি নিরামিষও করে এটা অনেকে আমিষও করে এর পরে আসছে বিশ্বকর্মা পূজা সেখানে আমাদের বিশ্বকর্মা দেব যিনি এর আগে স্বর্গ তিনি না কি তৈরি করেছিলেন তার পূজা হয় বিভিন্ন গাড়ির পূজা হয় সেই দিন এরপর আসে পনেরোই আগস্টের দিন আমাদের স্বাধীনতা দিবস সেদিনও আমাদের স্কুল ছুটি থাকে বিভিন্ন শহিদদের স্মরণ করা হয় এছাড়া আরো অনেক পূজা আছে যারা শেতলা মায়ের গানও হয় আমাদের এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সরস্বতী পূজা হয় আমাদের বিদ্যার প্রধান দেবী সরস্বতী তার সামনে এক দিন সেদিনে স্কুল কলেজ ছুটি না থাকে সেদিন স্কুল কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় সবাই নিজ নিজভাবে সমস্ত কিছু কি আবৃত্তি কবিতা দিয়ে সেই পূজাটিকে আরও চিরস্মরণীয় থেকে চিরস্মরণীয় করে তোলে আমাদের বাঙালিদের আরো একটি বিষয় বিশেষ উদযাপনের দিন হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেদিন মাস্টারমশাইরা সব বসে থাকে এবং ছাত্ররা এরা তারা পড়ায় আর যে দুর্গা পূজা দুর্গা পূজার সময় যে ছুটির দিন সে এক টানা প্রায় তিরিশ দিনের মতো ছুটি পাওয়া যায় দুর্গা পূজার সময় থেকে শুরু করে মহালয়া থেকে শুরু করে এটি ভাইফোঁটা পর্যন্ত চলে এই ছুটি এছাড়া আরো অনেক রকম ছুটি এখানে উৎ ছুটি এবং উৎসব এখানে উদযাপিত হয় সর্দারদের মানে এসটি সম্প্রদায়ে যারা আছে তাদের প্রধান উৎসব হচ্ছে টুসু গান সেটা পৌষমাসে মানে শীতের সময় উদযাপিত হয় এছাড়া বাঙালিরা শীতকালে পৌষ পার্বণও প্রত্যেক পৌষ মাসের শেষে পালন করে